আগে পুরনো মিডিয়ায় তেমন খবর পড়া হতো না আগে বাসি বা অন্যান্য খবর পড়া হতো কিন্তু নতুন যুগের মিডিয়ায় ভালো করে খবর পড়া হয় এবং এখন মোবাইল বা মোবাইল দেখে অনেক তথ্য জানা যায় সেজন্য মানুষ এখন মানে ভালো খবর পড়েন